বর্তমানে আমরা দেখতে পাই বিভিন্ন যে বেসরকারি হসপিটালগুলো রয়েছে সেখানে একটি মোটা অংকে টাকা নিয়ে মানুষদের সেবা প্রদান করা হয় আমার মনে হয় একটি মানুষকে সেবা প্রদানের জন্য যতটা কম খরচে তাদের সেবা প্রদান করা যায় সেই দিকটা যেন নজর রাখা হয় এবং সরকারি যে হসপিটালগুলো রয়েছে তারা যেন সঠিকভাবে সঠিক সময়ে যে সমস্ত অসহায় মানুষজন তাদেরকে যেন তারা সঠিক ট্রিটমেন্ট দিতে পারে সেটা আমি আশা রাখি এবং আমার মনে হয় যে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে যার মধ্যে অন্যতম হল স্বাস্থ্যসাথী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পে বিনামূল্যে মানুষদের যে ট্রিটমেন্ট দেওয়া হয় সেটা যেন প্রত্যেকটা হসপিটালে এর প্রয়োগ প্রয়োগ করা হয় সেটা যেন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে স্বাস্থ্য বিমা প্রকল্প রয়েছে সেটার যেন সুবিধা প্রত্যেকটি পেশেন্ট যেন পায় সেটা আমি প্রত্যাশা রাখি